আমার পাখি দেখা থেকে অনেক অ্যাডভেঞ্চার স্মরণীয় গল্প আছে কোনটা বলি সেটাই ভাবছি একটা গল্প বলি আমি একবার সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম একটা সুন্দরবনে জায়গা আছে সেই জায়গাটার নাম পাখিরালয় সেখানে বিভিন্ন রকমের পাখি দেখা যায় তো পাখি দেখতে গেলে যারা জঙ্গলে পাখি দেখতে গেছে তাদের এই অভিজ্ঞতাটা আছে সুন্দরবন মানেই অ্যাডভেঞ্চার যাদের পাখি দেখার অভিজ্ঞতা আছে তারা জানে এই জিনিসটা যে পাখিরা জঙ্গলের ভেতরে গাছের আড়ালে লুকিয়ে থাকে তাদের দেখার জন্যে এবং পাখির ছবি তোলার জন্যে পাখিদের কাছাকাছি যেতে হয় আমিও তো তাই করেছিলাম আমি একটা পাখির ডাক শুনতে পেয়েছিলাম কিন্তু পাখিটাকে দেখতে পাচ্ছিলাম না সেই পাখিটাকে দেখার জন্যে আমি সেই পাখিটাকে দেখার জন্য কাছাকাছি যেতে চাইছি হ্যাঁ ছবিটা হ্যাঁ পাখিটা দেখব এবং ছবি তুলব বলে গেছিলাম যেতে যেতে পাখিটার দিকেই আমার চোখ ছিল নিচের দিকে এত খেয়াল করিনি এগোতে গিয়ে হঠাৎ করে কাদায় পড়ে গেছিলাম আমার সারা গায়ে জামা কাপড় পুরো কাদায় ভর্তি হয়ে গিয়েছিল আমাকে দেখে সবাই হাসি ঠাট্টা করতে লাগল মজাও করতে লাগল আমি খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু আমার কিছু করার ছিল না এটা একটা অভিজ্ঞতা এত কিছু সত্ত্বেও আমি কিন্তু সেই পাখিটার ছবিটা তুলেছিলাম সবাই আমাকে দেখে যখন মজা করছিল পাখিটার ছবিটা এত সুন্দরভাবে তুলেছিলাম যখন সবাই যখন ছবিটা দেখেছিল তখন সবাই খুব প্রশংসা করেছিল আমাকে আমাদের দেশে অনেক আছে যারা পাখি বিশেষজ্ঞ ইন্টারনেটে যখন ছবিটা ছেড়ে দিলাম সবাই আমাকে বাহবা দিল কিন্তু এই গল্পটা কেউ জানত না আমি একবার নর্থ বেঙ্গলেও ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েও সেই একই জিনিসের সম্মুখীন হয়েছিলাম পাখিদের ছবি তোলার জন্য গভীর জঙ্গলে ঢুকে গিয়েছিলাম পাখিদের দিকে চোখ রেখেই এগোচ্ছিলাম রাস্তা দিয়ে আমাকে সবাই জোরে জোরে ডাকছে চেঁচাচ্ছে তারা আমার খুব রাগ হচ্ছিল যে পাখিটা যদি উড়ে যায় তাদের ডাক শুনে চ্যাঁচামেচি শুনে তা সত্যি সত্যিই পাখিটা উড়ে গেলো যখন আমি তাদের উপর রাগ করে তাদের দিকে তাকাই তারা আমাকে বলল তুই সামনের দিকে তুমি তাকাও সামনের দিকে গিয়ে দেখলাম কী ভয়ঙ্কর একটা সাপ আর একটু হলে সাপের মুখেই পড়ে যেতাম সাপ হয়তো আমাকে কামড়েও দিতে পারত সে যাত্রায় আমি সাপের কামড় থেকে বেঁচে গেছিলাম এরকম অনেক অভিজ্ঞতা আছে তার এই দুটোই গল্পটা শেয়ার করলাম এই দুটো আমার কাছে অ্যাডভেঞ্চারই মনে হলো তাই